হ্যাঁ আমি একজন কৃষক চাষ করি আমি সবজি

হ্যাঁ আসুন আমি আমি তো পাইকিরি দেই সবজি কী সবজি নেবেন ফুলকপি আছে বাঁধাকপি আছে কলা আছে বেগুন আছে উচ্ছে আছে পটল আছে অনেক রকমের সবজি বিক্রি করি আমি

এখন তো ফুলকপি চলছে আশি টাকা হ্যাঁ বাঁধাকপি পঞ্চাশ টাকা ষাট টাকা হ্যাঁ মাঠে তো হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট এসে যাবে হ্যাঁ মাঠের মধ্যে এসে যাবে হ্যাঁ আমি প্রায় চো চাষ করেছি পাঁচ থেকে ছ বিঘে চাষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে না না অনেকেই আছে অনেকেই আছে

হ্যাঁ হ্যাঁ আসবেন আচ্ছা আপনার নাম কী হ্যাঁ আচ্ছা ঠিক আচে যখন আসবেন এই নম্বরে কল করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থেকো